আমি পশ্চিমবঙ্গে বাস করি আমি একজন বাঙালী আমার প্রধান ভাষা বাংলা পশ্চিমবঙ্গে বেশিরভাগ সবাই বাঙালী তাই বাংলা ভাষার প্রচলন এখানে বেশি তবে হিন্দি এবং ইংরাজী ভাষার ব্যবহার হয় তবে সেটা কর্মসূত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে তবে বাংলা ভাষাই এখানে বেশি প্রচলিত